গ্রাম অঞ্চলে তরুণরা এখন মেয়ে মানে খুব কম খুঁজে পাচ্ছে মেয়ে মানে যে বিয়ে দেবে যে মেয়েরা এখন ফোন নিয়ে একন চায় যে মেয়ের বাবারাও মা রাও চায় যে শহরে বিয়ে দেবো শহরে অনেক কিছু ব্যবস্থা আছে যেমন গ্রামে তেমনি আমাদের অনেক কিছু ব্যবস্থা নেই জলের দিক দিয়ে বলো লাইটের দিক দিয়ে বলো কোনো কিছুই ব্যবস্থা নেই খুব কম গ্রাম অঞ্চলে কিন্তু শহরে সেকানে সব কিছুই পাওয়া যায় সেই জন্য আমাদের গ্রামের তরুণরা ছেলেরা মানে ঠিকমতো মানে বিয়ে সাদি যে করবে সেই ছেলেও মানে মেয়েও পাচ্ছে না মেয়েরা বাবারা সব মানে শহরের দিকে চায় যে শহরে সব মেয়ে বাবা মা রাই চায় যে শহরেই বিয়ে দেবো সেখানে সব কিছু যোগাযোগ ব্যবস্থা ভালো সুবিধা সেই হিসাবে মেয়েরাও এখন ফোনে যোগাযোগ করেও প্রেম করে সবাই মানে শহরে ভালো ছেলে দেকেও চলে যযাচ্ছে যেহেতু ওখানে সব কিছু ভালো ব্যবস্থা রয়েছে সে সেই কারণে দেখা যাচ্ছে মানে গ্রাম অঞ্চলে আমাদের মানে ছেলেদের খুব একটা মানে ভালো সুযোগ সুবিধা ইয়ে নেই সেই হিসাবে শহরে তেমনি সব কিছুই ঠিকঠাক রয়েছে শহরের লোকেরা ওখানে গাড়ি ঘোড়ারও ব্যবস্থা রয়েছে ওখানে এখানকার ছেলেরাও অনেকে চায় যে ওখানে গিয়ে মানে পড়াশুনো করে চাকরি বাকরি থাকলো ওখানে অফিসে ওকা মানে গাড়ি ঘোড়াও ব্যবস্থা আছে অফিসও কাচে ওইখান দিয়ে এখানে দিয়ে তো গ্রাম অঞ্চল দিয়ে যেতে গেলে তো অফিস তো অনেক দূরে আমাদের হয়ে যায় অনেকটা ব্যাপার হয়ে যায় সেই জন্য মানে শহরের ছেলেরাও চায় যে পড়াশুনো করে যত পারি শহরে মানে শহরের দিকে যায় গ্রাম অঞ্চলের ছেলেরা শহরে চেষ্টা করে যাওয়ার জন্য মেয়েরাও সেই হিসাবে করতে পছন্দ করে